স্ট্যাম্প মানে হলো যে কোনো তোমার জরুরি তথ্যের কাগজ দরকার সেটা স্ট্যাম্প দিতে লাগে কাগজের একটা কোথাও তুমি কিছু করতে চাও সেই স্ট্যাম্পটা তোমার দরকার একটা টাকা তুলতে গেলেও স্ট্যাম্প দিয়ে টাকা তুলতে হয় তাই স্ট্যাম্প পয়সা হলো পয়সা মানুষের কাছে সবারির আছে পয়সা একটা ছোটো বাচ্চা ছেলেও চেনে সেই সকাল হলেই বাচ্চা ছেলেকেও পয়সা চাই বয়স্কদেরও পয়সা চাই সবাইদেরই পয়সা চাই তাই পয়সা সকলেরই চিনি শিলা হলো এমন একটা জিনিস যেগুলো হাতের রত্ন পরছে একটা আংটি তৈরি কচ্ছে শিলা যে এই শিলাটা আমার দরকার আমি হাতে পরবো এই আংটিটা দিয়ে আমি এই রত্নটা দিয়ে আমি আংটি তৈরি করবো এই গ্রহের শিক্ষাগত মূল্য হলো আমি যে জানতে চাই যে আমি শিলা থেকে অনেক রকমের পাথর তৈরি করবো নানা রকমের স্টোন দিয়ে শিলা স্টোন দিয়ে ধরো তুমি একটা আংটি বানালে সেই আংটিটা পরলে যে আমার এই শি এই শিলা স্টোনটা দিয়ে আমার এই উপকারটা হয় আর স্ট্যাম্প পয়সা হলো স্ট্যাম্প দিয়ে তোমাকে পয়সা তুলতে হবে তুমি যদি কোনো ব্যাঙ্কে যাও সেইটায় তোমায় স্ট্যাম্পটা লাগবে তুমি এই কাগজে স্ট্যাম্পটা দাও পয়সাগুলো আর অন্যান্য কোনো কাজ তোমার কোনো ফর্ম ফিল আপ করতে ধরো জরুরী কোনো একটা ফর্ম ফিল আপ করতে গেলে সেইখানে তুমি কি করলে স্ট্যাম্প দিয়ে দিলে আবার আবদারস কোনো বিপদে পড়লে সেই বিপদের সময় তুমি স্ট্যাম্প দিয়ে পয়সাটাও তুলতে পারলে এইসব থেকে শিখতে চাই যে আমি শিলা থেকে শিখা যায় পাথর তৈরি করে আংটি রত্ন পরা যায় আর স্ট্যাম্প থেকে পয়সা সব কিছু তুলতে সাহায্য করে এইসবও শিখতে পারি